হ্যাঁ আমি একজন চা প্রেমী মানুষ এবং বাড়িতে চা ছোটোবেলা থেকে আমিই রান্না করি আমি চা বানাতে ছোটোবেলা থেকে খুবই পছন্দ করতাম আমি চায়ের ওপর বিভিন্ন রকম এক্সপেরিমেন্টও করেছি যে কীভাবে একটু ভিন্ন স্বাদের চা বানানো যায় তবে আমি যে জিনিসটি ভালো লেগেছে চায়ের মধ্যে সেটি আমি শেয়ার করছি আমি বাড়িতে যেভাবে চা বানাই প্রথমে আমি চিনিটি থেকে গরম করে আমি চিনির একটি ক্যারামেল তৈরি করে নিই এবং সেটিকে শুকিয়ে নেবার পর সেটিকে গুঁড়ো করে নিই এবং যখন আমি চা বানাই সেই চায়ে দুধ দেওয়ার পরে সে ক্যারামেল এর গুঁড়োগুলিকে সেই চায়ের ওপর দিয়ে দিই এবং সেটিকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সে দুধটিকে একটু ঠান্ডা করে রেখে দিই ঠান্ডা করতে রেখে দেওয়ার পরে যখন সে দুধটি সাধারণ অবস্থায় চলে আসে সেটির ওপর আমি কিছুটা চা পাতা দিয়ে রেখে দিই পাঁচ থেকে দশ মিনিট চা পাতা দিয়ে রাখার পরে সেটিকে আবার গরম করতে হয় সেই গরম করা চা তারপরে ছেঁকে নিলেই প্রস্তুত হয়ে যায় সেই চাটা